হ্যাঁ গলা ব্যথা ঠাণ্ডা জল ঘাঁটার জন্যে হয়ে থাকে এছাড়া ওয়েদার খারাপ হওয়ার জন্যও গলা ব্যথা হয় এই গলা ব্যথার নিরাময়ের জন্য আমরা ঘরোয়া কিছু টিপস ব্যবহার করে থাকি যেমন গরম জল করে তার সাথে কিছুটা নুন দিয়ে আমরা গলায় কুলকুচি করি এবং ফেলে দিই তাতে গলা অনেকটা ভালো থাকে তাছাড়া আমরা করি বাসক পাতার জল গরম করে সেটাকে আমরা পান করি পান করলেও আমাদের গলা ভালো থাকে এবং আমার ছেলে একবার ঠাণ্ডা লেগেছিলো তার জন্যে আমি কিছুটা বালি নিয়ে তার সাথে গামছা জড়িয়ে গরম ভাপ দিতাম তার জন্যও গলা ব্যথা সেরে গিয়েছিলো তাছাড়া এই গরম গলা ব্যথা ভালো হওয়ার আর একটি উপায় হলো আমাদেরকে শুকনো থাকতে হবে শুকনো জামাকাপড় পড়তে হবে